আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্র বলতে তেমন কিছু নেই শুধু মিক্সিটাই আছে আর একটা ইনডাকশান আছে তো এটাই তার আগে যখন এসব বৈদ্যুতিক যন্ত্র ছিল না তখনকার অভিজ্ঞতা বলতে আগে শিল নোড়া ছিল শিল নোড়াতে মশলা বাটতে হতো তো এখন যেটা মিক্সি মিক্সার আছে তো আগে সেটা শিল নোড়া ছিল শিল নোড়া বাটার শিল নোড়াতে বেটে যে রান্নার যে স্বাদ সে স্বাদটা সত্যিই অমাইক স্বাদ হতো কারণ শিল নোড়াতে হাতে যখন বাটতো শিলে করে তখন পাথরের মধ্যে ঘষে তো শিলটা হচ্ছে এক ধরনের পাথর আর নোড়াটাও পাথর পাথরে মধ্যে ঘষে যেই মশলার যেই স্বাদ সেই স্বাদটা মিক্সার গ্রাইন্ডারেও নেই আর আগে যখন গ্যাস ছিল না গ্যাস সিলিন্ডার ওভেন যখন ছিল না তখন মাটির উনুন মাটির উনুনে রান্না করা হতো তারপর ঘুটে কয়লা এসব দিয়ে রান্না করা হতো কাঠ কেটে রান্না কাঠের জ্বালানী দিয়ে রান্না করা হতো পাতা পাতা শুকনো পাতা দিয়ে রান্না করা হতো এসবই আর কি আর কাঠের জ্বালের রান্নার স্বাদই আলাদা এখন গ্যাস সিলিন্ডারে তেমন আর স্বাদও থাকে না